আমার খুব ছোটোবেলা থেকে রান্নার অভিজ্ঞতা এবং আমি রান্নাও দেখতে ভালবাসি মায়ের কাছে দেখা একটা রান্না বেগুন পোড়া টমেটো পোড়া বেগুন পোড়াটাকে বেগুনটাকে মধ্যিখান থেকে কেটে নুন তেল মাখিয়ে তাকে আগুনে আস্তে আস্তে স্টিমে আমি পুড়িয়েছিলাম এবং তাকে ঠান্ডা করে পিঁয়াজ লঙ্কা ধনেপাতা কুচিয়ে তেল দিয়ে বেগুনটাকে খুব সুন্দর করে মেখেছিলাম মাখার পর ওই বেগুন পোড়াটা খেয়ে আমার বাবা খুব ইয়ে করেছিলো ভালো বলেছিলো তখন আমার মেয়েদেরকে করেছি দিইছিলাম ওরাও খুব ভালো লাগলো বললো এই বেগুন পোড়াটা দিয়ে আমি অনেক কিছুর আস্তে আস্তে রান্না করতে শিখি এবং আমার অভিজ্ঞতা অনেক হয় এবং সবাই খেয়ে বলে আমার রান্নাটা খুব ভালো হয়েছে